কেউ যদি আমার বন্ধু বা পরিবারের কেউ যদি কোথাও খেলাধুলায় প্রশিক্ষণ নিতে চায় তাহলে তাহলে তারা সর্বপ্রথম যে আর কি তার স্কুলের বা তার কাছাকাছি যে খেলাধুলো শেখায় যে মানে মাঠে তাদের কাছ থেকে প্রথমে সে পরামর্শ নেবে যে কীভাবে তারা কোথায় কী করবে এবং মানে কীভাবে তারা কোন এতে যাবে আর কি তারা কোন খেলাটা তাদের ভালো লাগে আর কি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন তার পরে আরও ভলিবল অনেক খেলাই আছে এবার সে কোন খেলা তার পছন্দ ঠিক আছে এবার সেই খেলাটাই সে বলবে পরামর্শ নেবে সেই খেলা ধরো কারো ক্রিকেট খেলা পছন্দ ক্রিকেট খেলা প্রথমে সেখানে এ করল করার পরে প্রথমে কী প্রথমে আমরা এমনি ছোটবেলা থেকে আমাদের ক্রিকেট ফুটবল এটা একটা সেই বহু যুগ থেকে চলে আসছে এই খেলা এবার এখানে আমরা খেলা আপন ইচ্ছায় ছোটবেলা থেকেই শিখে যাই আর কি এবার শেখার পরে যখন আমরা সেই লাইনে যেতে চাই সেই লাইনে আমাদের কেরিয়ার গড়তে চাই বা তা নিয়ে আমরা কিছু করতে চাই তখন আমরা কোনো কোর্স বা যে জানে যে শেখায় কোর্স ভালো একটা কোর্সের ধারে যেতে হবে এবং গিয়ে পরামর্শ নিতে হবে কাছাকাছি কোনো কোর্স থাকলে ভালো না হলে একটু দূরে আপনাকে যেতে হবে এবং গিয়ে সেখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবার তারাই আপনাদের আপনাকে বলে দেবে মানে যে শিখবে আর কি বন্ধু বা পরিবারের যে কেউ হতে পারে তাকে সেখানে নিয়ে যেতে হবে গিয়ে সেখানে সেই কোর্সের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে বলার পরে সেই কোর্সই আপনাকে মোটামুটি সব শিখিয়ে দেবে এবং কোর্সই সব কিছু বলে দেবে এবার তার পরে যদি সে স্যারের কাছে ভালোভাবে প্রশিক্ষণ নেয় তো প্রশিক্ষণ নেওয়ার পরে যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি প্রশিক্ষণের যে সুবিধা সেগুলোও কোর্সের কাছ থেকে শুনতে হবে এবং প্রশিক্ষণের সুবিধা বলতে কি আপনি যদি মানে কেউ যদি আমার পরিবারের কেউ বা বন্ধু যদি ভালোভাবে সেখানে প্র্যাকটিস করতে পারে তাহলে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ সেখান থেকে সে গড়ে নিতে পারবে কারণ যদি কেউ ক্রিকেটটাকে ভালোভাবে প্রশিক্ষণ নেয় বা ফুটবলটাকে পরি মানে প্রশিক্ষণ নেয় ভালোভাবে ফুটবল খেলাকে তো সেখান থেকে সে কী করতে পারবে আর সেখান থেকে সে কোনো ইয়ে মানে কী বলে মানে সেখান থেকে সে কোনো ভালো টিমে যোগদান করতে পারবে যেরকম মানে অনেক ইয়ে খেলাগুলো হয় আর কি যেটা বলা হয় আর কি কোনো ক্লাব থেকে আর কি কোনো ক্লাবে সে জয়েন করল ভালো টিম নিয়ে জয়েন করে নিল নেওয়ার পরে সেই টিমের সঙ্গে আস্তে আস্তে খেলা শুরু করল খেলার পরে সেই ক্লাব থেকে সে একটা যদি ভালো প্লেয়ার হিসেবে নির্বাচিত হয় তো তখন সে তার পরে আবার কী করতে পারে না সেখান থেকে সে জাতীয় স্তরে খেলার সুযোগ পেতে পারে হুম এবার সেখান থেকে আস্তে আস্তে হাই লেভেলে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল লেভেলেও সে খেলার সুযোগ পেতে পারে তার পরে আস্তে আস্তে তার কেরিয়ারটাকে সে ভালোভাবে গড়ে নিতে পারে এবং সে আরও মানে সে পুরো একদম তার কেরিয়ার পুরো সুদৃঢ় হয়ে যাবে তখন যখন সে আস্তে আস্তে জাতীয় লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে আর তখন সে তো একদম তার কেরিয়ার নিয়ে কোনো কথা হবে না তো এইভাবে সে মোটামুটি তার যে কোনো খেলাধুলো প্রশিক্ষণ নিয়ে এইভাবে নিজেকে তৈরি করে সে সেই লক্ষ্যে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে এবং খুব ভালো তার কেরিয়ারকে সুস্পষ্ট বা সুদৃঢ়ও করতে পারে